আমার পছন্দের গাছ হল আম জাম কাঁঠাল আর পেয়ারা ফুলের মধ্যে আমার সব থেকে ভালো লাগে গোলাপ ফুল গোলাপ ফুলে আমার যে সুগন্ধিত গোলাপগুলোর যেটা আমার মনকে অনেক আনন্দ দেয় আর ফলের মধ্যে আমি আপেল আর এই ইয়ে পেয়ারাটা খুব পছন্দ করি সেই জন্য পেয়ারা গাছটা আমার আম গাছটা তো গরমকালে আমটা খুব ভালো লাগে আমটাও আমি পছন্দ করি আম গাছটাও আমার সেই জন্য ঘরে আমার বাগানে আম গাছ আর পেয়ারা গাছ আমি আমার পছন্দের জায়গায় তালিকায় রেখেছি ফুল তো আমার গোলাপ ফুল খুবই ভালো লাগে গোলাপে আমার ঘরে থাকে বাকি আমার ছোটো খাটো গাছ তো থাকেই সেগুলো থেকে সব থেকে গোলাপ আমার মনের কাছে আনন্দ দেয়